বাংলা আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা এই ভাষার যথেষ্ট বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে বিশ্বের অন্যান্য ভাষার তুলনায় আমার মাতৃভাষার জন্য সহজলভ্য মনে হলেও বিশ্বের অন্য ভাষার তুলনায় বাংলা ভাঁষা যথেষ্ট শক্ত এবং কঠিন ভাঁষা বিভিন্ন বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এছাড়াও বিভিন্ন আকার ওকার মাত্রা বিভিন্ন রয়েছে কিন্তু আবার ইংরেজি মাধ্যমে ইংরেজি ভাষায় বা অন্যান্য ভাষায় এত বাংলা ভাঁষার এত ইংরেজি ভাঁষায় এত বৈশিষ্ট্য নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি তাঁর বর্ণপরিচয় বা বিভিন্ন মাধ্যমে এক সহজপাঠ বর্ণপরিচয় বই রচনা করেছেন এবং দ্বিতীয় ভাগ বই রচনা করেছেন এবং সেই দ্বিতীয় ভাগ বা বর্ণ পরিচয় বইয়ের মাধ্যমে বিদ্যাসাগর সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন এবং বিদ্যাসাগরের জন্যই ওই বই প্রকাশের জন্যই বাংলা ভাষা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে এবং অনেক সহজেই শিখতে পারা যায় এবং পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয় এই ভাষার বিদ্যাসাগর না থাকলে হয়তো এত সহজলভ্য হতো না এবং বিদ্যাসাগর বাংলা ভাষার জন্য অনেক কিছু করে গিয়েছেন এবং তার জন্যে বাংলা ভাষা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে বাংলা ভাষার কথা বলতে গেলে বিদ্যাসাগরের কথা বলতেই হয়